ছোটবেলায় আঁকার স্কুল থেকে একবার আমাকে একটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল যেখানে একটা ছবি আঁকতে দেওয়া হয়েছিল এক ছবিটার একদিকে পুরো অন্ধকার মানে পুরো কালো আর একদিকে এক বেশ কিছু মানে কালারফুল অনেক কিছু দেওয়া হয়েছিল রঙিন ছিল একদিকের ছবিটা একদিকের ছবিটা পুরো কালো ছিল তো সেখানে একটা মানুষ এক মানুষটির একটি পা কালো দিকটার দিকে ছিল আর আরেকটি পা ওই রঙিন দিকটার দিকে ছিল মাঝামাঝি মানুষটাকে আঁকা হয়েছিল তো ওটা এঁকেছিলাম তখন স্বাভাবিকভাবেই সেরকম কিছু বুঝতে পারিনি কিন্তু এখন বড় হয়ে যেটার অর্থ বুঝতে পারি যে মানুষের জীবনে অনেকরকম কঠিন পার পরিস্থিতির মোকাবিলা করতে হয় মানুষকে যেটা হচ্ছে ওই কালো আমাদের অন্ধকার দিকটা সে অন্ধকার দিক থেকে আস্তে আস্তে কিন্তু আমাদেরকেই ই আলোর দিকে এগিয়ে আসতে হবে